আমাকে সবথেকে বেশি খুশি করে আমার বন্ধুবান্ধবরা তাদের সাথে কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার কারণে আমি সারাদিন খুব খুশিতে থাকি আমি স্কুল টিউশন সমস্ত জায়গায় যাতায়াত করলে আমার বন্ধুবান্ধবদের সাথেই যাতায়াত করি এর ফলে আমার বন্ধুবান্ধবরা খুব খুশি থাকে এবং তারা শুধু সুখের খুশির সময়েই নয় নানারকম দুঃখের সময় এবং নানারকম কাজ কর্মেও আমাকে সাহায্য করে থাকে আমার বন্ধুবান্ধবদের সাথে শুধুমাত্র টিউশন স্কুলই নয় নানারকম স্থানে যাতায়াতের ক্ষেত্রেও আমি তাদের সাথে যাই এবং খুব আনন্দ সহকারে সমস্ত কাজ করে থাকি যেমন কোন কিছু কেনাকাটা কোন কিছু খাওয়াদাওয়ার ক্ষেত্রেও আমরা নানারকম জায়গায় যেয়ে থাকি টিউশন স্কুল ছুটির পর আমরা নানারকম স্থানে ভ্রমণ করতে থাকি যেমন কোন এক জায়গায় ঘুরতে যাওয়া হল সেখানে বসে কিছুক্ষণের জন্য কথাবার্তা এবং কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা ফিরে আসি ফিরে এসে ফিরে আসার সময় রাস্তা দিকে এসে নানারকম কথাবার্তার সঙ্গে কখন দিনের সময় চলে যায় আমরা কিছু বুঝতে পারি না তাই আমাদিকে এই বন্ধুবান্ধবরা খুব খুশি করে থাকে এবং নানারকম কাজেও সাহায্য করে ভালো থাকার জন্য নানারকম কাজকর্ম করে থাকে এবং নানারকম কথার মাধ্যমে নানা দিন খুশি করার চেষ্টা করে থাকে